আমাদের এলাকায় পরিবহন ব্যবস্থাগুলি হলো বাস ট্রেন এখানে রাস্তা বেশ চওড়া এবং খুব বড় পরিষ্কার পরিছন্ন বেশিরভাগ মানুষই ট্রেনে আসা যাওয়া করে কারণ সেখানে অল্প সময়ে অল্প মূল্যে অনেক জিনিস একসঙ্গে পরিবহন করা হয় তাছাড়া আশেপাশে গ্রাম থেকে মানুষ সাইকেলে করে মালপত্র বহন করে বাইক ব্যবহার করে এমনকি এখন টোটোতেও মানুষ আসা যাওয়া মালপত্র বহন নিয়ে যাচ্ছে এছাড়া এখন এখন বাড়িতে বাড়িতে ট্রলির সাহায্যে প্রত্যেকে মালপত্র ধান পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্নরকমের পরিকল্পনা পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে